আমি নাচের রিলস বা শর্টস অবশ্যই দেখি আমার ফোনের মাধ্যমে অথবা ডেস্কটপের মাধ্যমে বর্তমানে ফেসবুক বা ইউটিউব যে কোনও অনলাইন অ্যাপসের মধ্যে গেলেই আমরা যে কোনও শর্টস বা নাচের রিলস দেখতে পাই বিশেষত ইনস্টাগ্রামে আপনি খুললেই এখন যে কোনও জায়গাতেই নাচের রিলস দেখতে পাবেন ইনস্টাগ্রাম এমন একটি অ্যাপস যেখানে আপনি নাচের সাথে সাথে আপনার যে সমস্ত প্রতিভাগুলি রয়েছে সেগুলি সমাজকুলের সামনে তুলে ধরতে পারেন এখানে অনেক রকমের রিলস আমরা দেখতে পাই তাছাড়া এখন বর্তমানে সমাজের মধ্যে যে সমস্ত ডান্সারগুলি খুবই ফেমাস হয়ে রয়ে গেছেন সেগুলি হচ্চে একটি উন্নত উল্লেখযোগ্য হচ্ছে নোরা ফতেহ বলে একজন বলিউড স্টার তার নাচে সবাই এখন দিওয়ানা বললেই চলে সকলেই তার নাচ দেখার জন্য মন্ত্রমুগ্ধ হয়ে বসে থাকেন তার এক একটি রিলস অনেক ভাইরাল হয় অনেক লাইক পান তিনি এখান থেকেও অনেক পরিমাণ টাকা উপার্জন করতে পারেন